আমার যোগব্যায়ামের ক্লাসে আমি দুবছর আগে যোগদান করেছিলাম তার আগে বাড়িতে বসেই যোগ যোগব্যায়াম করতাম কিন্তু সেখানে বাড়িতে যখন করতাম তো সেটা আমার রেগুলার হতো না কোনো কোনো দিন গ্যাপ হয়ে যেত কিন্তু যবে থেকে যোগব্য়ায়ামের ক্লাসে যোগদান করেছি তো সেটা প্রতিদিন আমাকে যেতে হয় আর ওখানে আরও দশ পনেরোজনের মধ্যে করে মোটিভেট থাকা ওদের সাথে হাসি খুশি গল্প করা সেই টেনশান ভাবটাই কেটে যায় হ্যাঁ বলতে পারেন যে বাড়িতে করার থেকে কোনো ক্লাসে গিয়ে যোগদান করে সবার সাথে মেলামেশা করে ব্যায়াম করাটা অনেক আলাদা সেখানে আলাদা একটা অভিজ্ঞতা আর বাড়িতে বসে করার একটা আলাদা অভিজ্ঞতা